গতকাল আমি রে গারমেন্ট সেন্টার থেকে একটি টি শার্ট কিনি ব্র্যান্ডেড কেনার সঙ্গে সেটি আমি ঘরে নিয়ে এসে দেখি টি শার্টটির খুবই গুণগত মান ভালো পরলে আরাম লাগে